নিজস্ব সৌর জগতে আগে নটি গ্রহ ছিল এখন সেটি কমে আটটি হয়েছে তার মধ্যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহঃস্পতি শনি ইউরেনাস নেপচুন আর প্লুটো ছিল আগে এখন আর প্লুটোটা নেই আর সংযুক্তি আছে আর এটি অন্যান্য পরিচয় বলতে আমাদের পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের প্রাণের অস্তিত্ব আছে